দেখুন আমি ড্রোনের শ্যুটিং দেখেছি পুজো পার্বণে অনেক ছেলেরাও শ্যু শ্যুটিং করে বা বিভিন্ন কিছু শ্যুটিংই করে ছবি টবি তোলে এবং সরকারি দপ্তরেও দেখেছি যে পুলিশে বিভিন্ন রকম কাজ করে সামাজিক কাজ শ্যুটিং যেগুলো করে সমাজের জন্যে সেগুলোতে আমি দেখেছি আমি নিজে কখনো এসব দেখুন করিনি বা আমার কাছে নেই সেটা নয় তবে এই অনুভূতিগুলো সম্বন্ধে জানা আছে দেখেছি এবং অনেকগুলো অনেক কিছু উপায় হয়তো বেরিয়ে আসছে সামাজিকভাবে মানুষ এদের পছন্দও করছে হ্যাঁ সেই জিনিসগুলো খুব ভালো লাগে এবং সেগুলোর মধ্যে একটা কী বলব অনুভূতি আছে আলাদা মজা মনের মধ্যে একটা মজা আসে হ্যাঁ এবং খুব ভালো লাগে এগুলো